টিভি এবং ইন্টারনেট অবসরপ্রাপ্ত বয়স্কদের জন্য খুবই উপকারী তার কারণ একটা বয়স্ক অবসরপ্রাপ্ত মহিলা বা পুরুষ একাকী হয়ে পড়ে নিঃসঙ্গ হয়ে পড়ে কেননা সে যত দিন চাকরি করেছে তার অফিসের সমস্ত স্ কলিগদের সাথে প্রতিদিন ওঠা বসা থাকত কথাবার্তা বলতে পারত কিন্তু অবসরের পারে সে এটা করতে পারে না তার ফলে কী সে টিভি দেখে সময় কাটায় টিভিতে বিভিন্ন ধরনের খবরাখবর গান শোনে খবরাখবর শোনে খেলা দেখে বিভিন্ন ধরনের এন্টারটেনমেন্টের যে চ্যানেলগুলো আছে সেগুলো দেখে তার অবসর টাইমটা কাটায় এছাড়াও ইন্টারনেটের যুগ এসে যাওয়ার ফলে ফেসবুক হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কল বা মেসেঞ্জারের মাধ্যমে ভিডিও কল করলে তার পরিবারের যদি অন্য সদস্যরা বাইরে কোথাও থাকে তাদের সঙ্গে কথা বলতে পারে এই কথা বলতে পারার ফলে তার অবসর টাইমটা কখন কেটে যায় সে বুঝতে পারে না এবং সে খুশিও থাকে এবং মানসিকভাবে যে সে ভেঙে পড়ত সেই মানসিকভাবে ভেঙে পড়াটা তার আর থাকে না তার কারণ এই ইন্টারনেটের মাধ্যমে সে সবাইকে কাছে পেয়ে যায় ভিডিও কলিংয়ের মাধ্যমে তার ছেলে বা তার মেয়ে বা তার পরিবারে অন্যান্য কেউ যদি বাইরে থাকে তাহলে তাদের সঙ্গে যখন ইচ্ছে সে ভিডিও কলিং করতে পারে এবং ভিডিও কলিংয়ের মাধ্যমে মনে হয় যেন তার পাশেই বসে কথা বলছে এবং তার একাকীত্বটা তখন কেটে যায় কেটে যাওয়ার ফলে সে ভাবে তার নিঃসঙ্গতাটাও কেটে যায় তার ফলে সে নিজে খুশি হয় এবং তার অবসরকালীন জীবনটাও ভালোভাবে সে কাটাতে পারে এইভাবে প্রযুক্তির দিক থেকে টিভি এবং ইন্টারনেট একজন অবসরপ্রাপ্ত বয়স্কদের জন্য খুবই উপকারী হয়ে উঠেছে